হ্যালো হ্যাঁ ট্রাভেলার বলছেন ট্রাভেল এজেন্সি বলছেন হ্যাঁ আমি ফেসবুক থেকে পেলাম যে ট্রাভেল এজেন্সির নাম্বার এটা তো ওই জন্যে আমি মানে ঘুরতে যেতে চাই সেই বিষয় নিয়ে কথা বলার জন্য ফোন করেছি হ্যাঁ তো পঁচিশে ডিসেম্বর তো বলছি যাব বাড়ির ফ্যামিলির সবাই মিলে যাব আমি বাবা মা ভাই সবাই যাব সেই নিয়েই কথা বলার জন্যই ফোন করেছি হ্যাঁ আমি দীঘা যাব ভাবছি মানে সামনাসামনি একটু যাব কোথাও আমরা চারজন আছি আচ্ছা তাহলে আপনি বলছেন যে আটজন হলে ঠিকঠাকভাবে টাকার পরিমাণটাও ঠিক হবে আর আপনাদেরও সুবিধা হবে তাই তো আচ্ছা তো আমি তো বাবা মা ভাই আমি যাবার কথা হয়েছিল আচ্ছা তাহলে আমি আমার পাশের বাড়ির কাকু কাকিমাদেরকেও বলে দেখব যে তাহলে ওনারা যদি যান তাহলে ওনারাও চারজন আছে তাহলে আটজনের ঠিক মতন হয়ে যেত যাওয়াটা

হ্যাঁ দীঘার সাথে তো মন্দারমণি তো যেতেই হবে সামনাসামনি তো ওটা পড়ছে তো আপনি কত টাকা নেবেন আচ্ছা তো আপনি কি খাওয়া দাওয়া সব কিছুই দেবেন না খাওয়া দাওয়াটা আমাদের তো খাওয়া দাওয়াটা কী কী রকম কী খাবার থাকবে সেটা যদি একটু বলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি আপনাকে জানাব আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি আমি আপনাকে ফোন করে জানাব